নক্ষত্র এবং ছায়াপথের দূরত্ব যেভাবে পরিমাপ করি আমাদের গ্যালাক্সি প্রথমত প্রসারিত হচ্ছেনা যেহেতু এটি মাধ্যাকর্ষণ শক্তি দ্বারা একাকৃত হয় দ্বিতীয়ত আমারা কাছাকাছি গ্যালাক্সির জন্য পারিনা এন্ড্রোমেডা নূন্যতম প্রসারণের চেয়ে অনেক দ্রুত আমাদের দিকে এগিয়ে চলেছে এটা নীল আসলে স্থানান্তরিত ছশো পঞ্চাশ আলোকবর্ষের কাছাকাছি তারও দূরত্ব নির্ধারণ করতে প্যারাল্যাক্স ব্যবহার করা হত প্রক্রিয়াটি যন্ত্রপাতির এবং পৃথিবীর কক্ষপথের ব্যাস থেকে উৎপন্ন কোন দ্বারা সীমাবদ্ধ বর্তমানে সীমা শূন্য পয়েন্ট শূন্য শূন্য পাঁচ আকর্ষণ সেকেন্ড আমরা যদি মঙ্গল গ্রহে একটি মানমন্দির স্থাপন করি তবে আমরা এটি আরো দূরবর্তী নক্ষত্রের জন্য ব্যবহার করতে পারি